বাংলা ভাষায় কিছু আকর্ষণীয় এবং অস্বাভাবিক শব্দ আছে যেগুলো ব্যাকারণে নেই কিন্তু আমার আমরা কথা বলতে বলতে সেই কথাগুলোকে এমনভাবে তৈরি করে ফেলেছি যে যেগুলো আমাদের প্রত্যেকদিন জীবনে চলে আসে যেমন খাওয়ার সময় আসি বলি কখনও এ কোথাও যখন আমরা স বের হোই বা ক কোনো কাজে বেরই তখন আমরা বাড়ির লোককে বলি যে আসছি তো এই কথাটা তো ঠিক নয় কারণ কোথাও গেলে সেখানে বলতে হয় যাচ্ছি কিন্তু আমরা সেখানে বলি আসছি এছাড়াও জল খাই এই কথাটা আমরা বলে থাকি কিন্তু এটা পুরো পুরোপুরি ভুল কারণ জল আমরা কেউ খাই না কারণ খাওয়া জিনিসটা হলো চিবিয়ে খেলে সেটাকে খাই বলা হয় কিন্তু আমরা জলটাকে খাই বলি জল যখন খাই বা জল যখন পান করি সেটাকে আমরা খাই বলি তাই এটা পুরোপুরি ভুল কারণ জল সব সময় আমরা পান করি করে থাকি কিছু কিছু এরকম শব্দ আছে যেগুলো আকর্ষণীয় এবং অস্বাভাবিক বলে আমরা মনে করি